হ্যালো অলোক হ্যাঁ কেমন আছিস ভাই কেমন আছিস ভাই হ্যাঁ হ্যালো হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ নেটওয়ার্ক খুব প্রবলেম করছে

আচ্ছা তুই কি সিম ইউস করিস এখন কোন কোম্পানির সিম আমি তো এখন এয়ারটেল ইউস করি জিওর কেমন রিচার্জের দাম বাড়িয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদেরও এয়ারটেলে আগে হ্যাঁ আরে না না এয়ারটেল আগে তিন হাজার টাকায় এক বছর ছিলো এখন সেটা তিন হাজার ছশো টাকা করে দিয়েছে এক বছরের অনেক বাড়িয়ে দিয়েছে প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ জিও জিও তাও আমাদের ইয়ে সার্ভিস ঠিকঠাক আছে মাঝেমাঝে প্রবলেম করে একটুখানি কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু দামটা অনেক বাড়িয়ে দিয়েছে এখন সত্যি কিন্তু সত্যি অ্যা একটা সাধারণ মানুষের মত হ্যাঁ হ্যাঁ যার যার দুটো নম্বর ভাব সে কীভাবে এত টাকা দিয়ে রিচার্জ করবে সম্ভব কোনো দিন আচ্ছা আচ্ছা ভালো আছিস তো এই ভালো আছি ঠিক আছে চল পরে কথা হবে আবার রাখলাম টাটা